শৈশবকাল এমন একটা কাল এখানে আমরা বিভিন্ন আনন্দের মধ্য দিয়ে জীবনটাকে ছোটো থেকে বড়ো করে তুলি এখানে আমরা বিভিন্ন সময় কাটিয়ে থাকি খেলাধুলোর মধ্য দিয়ে খেলাধুলো পড়াশুনোর মধ্য দিয়ে খেলাধুলোর মধ্য দিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে সময় কাটানো বিকেলে খেলাধুলো মাঠের মধ্যে দিয়ে গিয়ে খেলতে যাওয়া পুকুরে সাঁতার কাটা নদীতে গিয়ে লাফ দে মাছ ধরানো পুকুরে মাছ ধরা ছিপ ফেলে মাছ ধরা জমিনে এই কাজগুলো আমরা আজও আমাদের মধ্যে থেকে খুব স্মরণীয় হয়ে রয়েছে তার মধ্যে থেকে উল্লেখযোগ্য কিছু কাজ আমার মধ্যে রয়েছে যেরকম হচ্ছে পুকুরে ছিপ দিয়ে মাছ ধরা সে মাছে মাছ ধরা বিকেলে মাঠে খেলতে যাওয়া সাইকেল ছোটানো সাইকেল থেকে পড়ে গিয়ে ঠ্যাং ভাঙা এইগুলো কাজগুলো খুব স্মরণীয় হয়ে রয়েছে ইস্কুল ছুটির পরে মাঠে খেলাধুলা করা বিকেলে বন্ধুদের মধ্যে ছুটে সময় কাটানো সকালবেলা ছুটতে যাওয়া এই কাজগুলো তো মধ্যে থেকে